বাইক চালানোর সময় খুবই সাবধানে চালাতে হবে বাইক চালানোর সময় খুবই সচরাচর হতে হবে একটু বেসামাল হলেই ধাক্কা দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং যারা বাইক চালান বা যারা চালানো শিখছেন তারা সচরাচর সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে যাবেন না কারণ এখন অ্যাক্সিডেন্টের বেশি সম্ভাবনা থাকে

বাইক চালান তারা খুবই দেখেশুনে বাইক চালাবেন এবং বাইক চালানোর সময় আপনাদের দিক নির্দেশ করতে হবে সামনে পেছনে দেখে চালাতে হবে যাতে না কারোর সঙ্গে কারও ধাক্কা লেগে যায় বাইক চালানোর সময় মানুষ মানুষের পাশে থাকতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে কোনো গাড়ি যদি আপনার সামনে চলে আসে তখন আপনাকে পিছিয়ে যেতে হবে গাড়ির সঙ্গে সঙ্গে যাওয়া চলবে না কারণ গাড়ির সঙ্গে সঙ্গে যাওয়া মানেই আপনার একটা নিজের ভয় থাকতে হবে যে আপনি কোনো গাড়ির সঙ্গে যেয়ে যেয়ে তার সঙ্গে রেস করবেন এটা করতে যাবেন না কারণ আপনি জানবেন যে আপনার জীবনের যতটা না বেশি গুরুত্বপূর্ণ আপনার ফ্যামিলিকেও আপনার ততটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকতে হবে কারণ ফ্যামিলিকে আপনাকে ভালো রাখতে হবে কারণ আপনার যদি কিছু হয় আপনার ফ্যামিলি তখন তাদের খুব বিপদে পড়বে এবং বাইক চালানোর সময় সবাইকে সবাইকেই খুব সহজে চালাতে হবে এবং খুবই ভালোভাবে বাইক চালাতে হবে যাতে না কারোর সঙ্গে কারোর ধাক্কা লেগে যায় বা কারোর সঙ্গে না কারও অ্যাক্সিডেন্ট হয় বাইক চালানোর সময় সবাই খুব সাবধানে চালাবেন এবং দেখবেন যে কারোর সঙ্গে কারও যাতে না ধাক্কা লাগে আপনিও বাইক চালাচ্ছেন আমিও চালাচ্ছি আপনার সঙ্গে আমার খুবই ভালো ফ্রেন্ড কিন্তু তা বলে দুজন এক সঙ্গে যাব কাউকে রাস্তায় সাইড দেবো না এটা তো নয় না এটা করা চলবে না আপনি যেমন যাবেন আরও অনেক লোকই আপনার সঙ্গে যাবেন কিন্তু তাদেরও যাতে কোনো যাতে না ক্ষতি হয় আপনারও যাতে না কোনো ক্ষতি হয় সেই সম্বন্ধে আপনাকে খেয়াল রাখতে হবে তার জন্য গাড়ি চালানোর সময় সর্বদা সামনে পেছনে দেখে চালাবেন এবং সর্বদা আস্তে আস্তে যাবেন আপনার যে জায়গাটা যাওয়ার কথা সেই জায়গাটা আপনি একটু আগে থেকে বেরিয়ে যাবেন কোনো কিন্তু তাড়াতাড়ি করবেন না তাড়াতাড়ি যেতে গেলে আপনার নিজেরও বিপদ এবং আপনার ফ্যামিলিরও খুব টেনশান করবেন কারণ আপনি যদি বাইক জোরে চালান তাহলে রাস্তায় আরও বিভিন্ন জন্তু বা পশু গেলে তাদের মৃত্যু হতে পারে এটা ভেবে আপনাকে সাবধানে বাইক চালাতে হবে যাতে কারও যাতে না কোনো ক্ষতি হয় কোনো মানুষ যদি আপনার সামনে চলে আসে তখন আপনি তো তাকে ধাক্কা দিয়ে দেবেন তাই না তার জন্য বাইক চালানোর সময় সর্বদা আস্তে আস্তে চালাবেন